আমি স্কুল জীবনে একবার গ্রামের ছবি এঁকেছিলাম একটা ঘর তার পাশে অনেক গাছপালা সামনে একটা পুকুর রাস্তা রাস্তার ধারে অনেক ছোটো ছোটো গাছপালা এছাড়া ঘরের পাশ দিয়ে হাঁস মুরগি এ সব এঁকেছিলাম তখন তো জানতাম না এটা একটা ছবি যখন আমার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেলাম শ্বশুরবাড়ি গিয়ে সেই ঘর গাছপালা মুরগি সব কিছু দেখেই মনে হয়েছিল যে আমার জীবনে আঁকা সেই প্রথম জীবনের সেই ছবিটার কথা যে ছবিটা এখন তাৎপর্য পাচ্ছে সেই ঘর নিজস্ব একটা ছোটো ঘর ঘরের ভিতরে আমি থাকি আমার বসবাস করি হয়তো সারা জীবনে সেই ঘরের ভিতরেই থাকতে হবে মুরগি হাঁস যেগুলো আমার এখন জীবিকা হয়ে উঠেছে যে পোলট্রি চাষ করছি মুরগি মুরগি ঘরে তোলা ডিম তোলা তাদের নিয়ে ব্যবসা করা এগুলো আমার জীবনের এখন লক্ষ্য হয়ে গেছে গাছপালা তাদের কত গাছে কত কত রকমের ফলে ফুলে ভরে যাচ্ছে সবজি বাগান সেগুলো দেখি আর মনে পড়ে আমার সেই প্রথম জীবনের আঁকা ছবিটার কথা